আমার লেখার শখের পেছনে যে পোধান বা একমাত্র লোকটির ভূমিকা রয়েছে তিনি হলেন আমাদের স্কুলের লাইবেরিয়ান তিনি আমাকে বিভিন্নভাবে বই সাহায্য করতেন এবং স্কুলের লাইবেরিতে বসে আমি বিভিন্ন বই পাঠ করতাম স্কুলের কোনো ফাঁক ক্লাসের ফাঁকে বা অবসর সময়ে যখন আমি লাইবেরিতে এসে বসতাম তখন তিনি আমাকে ভালো ভালো বই দিতেন এবং বুঝিয়ে দিতেন কিভাবে লেখা হয় ওনাকে আমি আমার লেখা জমাও দিয়েছি কিছু তিনি সেই লেখাগুলি স্কুলের ম্যাগাজিনে বের করতে সাহায্য করেছেন তারপরেই লেখার ওপর আমার প্রভাব পড়তে থাকে তিনি আমাকে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও সাহায্য করেছেন তাছাড়া তিনি নিজেও লেখেন তাই তার বাড়িতে যখনই আমি কোনো সাহায্যের জন্য ছুটে যাই তিনি আমাকে তৎক্ষণাৎ সাহায্যের জন্য তৎপর হয়ে থাকেন তাছাড়া তিনি আর আমি বিভিন্ন পত্র পত্রিকা এবং টিভিতেও লেখালিখি করেছি